আমার কিছু পছন্দের জায়গা হল ঝাড়গ্রামের জুবিলি পার্ক সেখানে মনের মতো দেখার জায়গা কারণ ওইখানে সব পশু পাখি গবাদি জিনিস আছে যা দেখার জন্য খুবই অপূর্ব জায়গা আমার সেখানে খুব পছন্দ হয় আমাকে এখানে বারবার যেতে ইচ্ছা করে আমার খুবই পছন্দের জায়গা আর গার্ডেন যেখানে শুধু যতো রকমের ফুল মানে ফুল তো সৌন্দর্য এতো সুন্দর লাগে দেখতে আমাকে গার্ডেনও খুব সুন্দর লাগে এবং খুবই পছন্দ লাগে আর ওই জায়গাগুলোতে গেলে মনটা খুব মানে কি বলবো ভালো হয়ে যায় এতো পছন্দের জায়গা ওই দুটো জায়গা